স্কুলে আমার প্রিয় বিষয় বাংলা বা ইংরেজি সাহিত্য বলতে গেলে সাহিত্য ছিল এবং আমার প্রিয় বিষয় কারণ হ্যাঁ সাহিত্য পড়লেই স মানুষ সম সবদিক থেকে সমৃদ্ধ হয় সমস্ত ভাষার মূলেই থাকে সাহিত্য এবং দর্শন তো দর্শন পড়লে তবেই তো আমরা একটা বিষয়ের একদম উচ্চতর স্তরে পৌঁছোতে পারি যেরকম পি এইচ ডি যেহেতু ফেলো ফেলো ফেলো ফিলোজোফার অফ ডক্টরেট যেটা বলা হয় তো অফ ডক্টরেট কারণ কোনো বিষয়ে ফিলোজফি নিয়ে পড়লেই সেই বিষয়টার একদম উচ্চে আমরা পৌঁছোতে পারি সেই বিছ বিষয়টার উপর উচ্চতর গবেষণা আমরা করতে পারি তো সাহিত্যই আমার প্রিয় বিষয় ছিল সাহিত্য নিয়ে বলতে গেলে শেষ হওয়ার নয় সাহিত্য নিয়ে বলতে গেলে আমাকে বলতে হয় যে সাহিত্য পড়ে আমি নানাদিক থেকে সমৃদ্ধ হয়েছি আমি মানুষকে বুঝতে শিখেছি নিজেকে বুঝতে শিখেছি এবং পারি পারিপার্শ্বিক মানুষকে অনেক সংবেদনশীলতা দিয়ে বিচার করতেও শিখেছি সিম্প্যাথি এবং এমপ্যাথি মানে একটা মানুষকে নিজের জায়গায় বসিয়ে এবং একটা মানুষকে নিজের জায়গায় কখনো বসানো যাবে না সেরকম সিচুয়েশনে সেরকম পরিস্থিতিতে একটা মানুষকে দেখেও আমি নিজেকে হেল্প করতে পারি আবার একটা মানুষকে নিয়ে মানে নিজেকে একটা মানুষের জায়গায় বসিয়েও ভাবতে পারি যে তাকে কীভাবে আমাকে সাহায্য করা উচিত সেটাই হলো আমার সাহিত্য দর্শনের মূল উপকার